হ্যাঁ আমি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমার স্মরণীয় অভিজ্ঞতা ছিলো আমি যখন সাঁতার প্রতিযোগিতাতে নেমেছিলাম তখন আমার বন্ধুরা আমার পাশে ছিলো এবং আমার কাছের মানুষজনেরাও কাছে ছিলো আমি যখন সাঁতারে নেমেছিলাম তখন সবাই হাততালি দিয়ে উৎসাহিত করছিলো যাতে আমি ফার্স্ট হতে পারি এবং আমি সেখানে অনেক উৎসাহ পেয়েছিলাম যে আমার কাছের মানুষজন ও আমার বন্ধুরা আমাকে উৎসাহিত করছে আমি ফার্স্ট হওয়ার হবো বলে আর তাছাড়া আমার বাড়ির সামনে নদী আছে সেখানে আমি মজা করার জন্য আমার বন্ধুদের সাতে সাঁতার কাটতেও গিয়েছি ও তাদেরকে পুকুরে সাঁতার কাটিয়েছি শিকিয়েছি এবং সেই সাঁতার খেলতে খেলতে আমরা অনেক দূর পর্যন্ত চলেও গেছি আমি আমার বন্ধুদেরকে সাঁতার কাটা শিখিয়ে দিয়েছি এবং আমার সেই সাঁতার কাটতে ভালোও লাগে